আমি রান্না করতে খুব ভালোবাসি নিজের থেকে কিছু কিছু আইটেম বানাই তারমধ্যে সবচেয়ে যেটা প্রিয় হলো আমার কেক বানানো আমি কেক বানাতে খুব ভালোবাসি কেকটা দুরকম ভাবেই বানানো যায় একটা ডিম দিয়েও হয় একটা নিরামিষও হয় কোনো অকেশনে কোনো কারুর জন্মদিনে গেলে কেকটা আমি নিজে হাতেই বানাই এবং সকলে খেয়ে আমার কেকটাকে নাম করে এমনকি পাড়ায় এখন কারুর জন্মদিন উপলক্ষে হলে আমাকে অর্ডার দিয়ে যায় সেই আমি কেকটা বানিয়ে দি এইভাবে কেক বানিয়ে বানিয়ে আমি একটা রোজগারের পথও পেয়েছি কিছু অল্প পয়সা আমার উপার্জনও হয় আমার কেক বানাতে খুব ভালোও লাগে বাড়িতে পাড়াতে সকলে কিন্তু আমার কেক বানানো খেতে খুব নাম করে আমার প্রছুর এখন অর্ডারও আসে আমি কেক বানাই